ছোটো থেকেই আমি এমনি একটু মানে বাগান টাগান করতে ভালবাসি যেমন চাষবাস এইগুলো করতে ভালবাসি তো সিজেনে এক একটা সময়ে এক একটা জিনিস চাষ করি আর আমি মাঠে ধানও ধান টানগুলোও চাষ করি নিজেস্ব একটু জায়গা আছে সেখানে চাষবাস করি যেমন বাড়িতে একটা বাগান আছে সেটাতে উফ মানে একটু সবজি চাষ টাসগুলো করি এগুলো ভালোও লাগে বেশ চাষবাসের সঙ্গে থাকলে প্রকৃতির সঙ্গে একটা মানে ভালো লাগা আর কি আর সবজি ফল ফুল এগুলোও সিজেনে মানে চাষ হয় সেগুলো নিজের সংসারটাও চললো বা একটু নিজের সময়টাও কাটলো আর নিজের একটা ভালো লাগা তৈরি হয় ভালো জিনিস ভালো ফুল টুল দেখলেও নিজের ভালো লাগে তো এইভাবেই আর কি চলা আর মানে সবজি ফুল ফল এইগুলো বেশ মানে নিজেরও একটা নিজের জন্য চাষবাসও করলাম ভালো লাগাও বা নিজের একটা চললো দিনটাও চলে গেল এটাই আর কি আর যেমন সবজির সিজেনে যেমন সবজিও আছে এক একটা সিজেনে এক একটা জিনিস কোনো সিজেনে মানে সবজি চাষ করলাম তারপরে সেই জায়গাটা আবার শুকনো যখন ঋতুর পরিবর্তন হয় সেসময় আবার ফ মানে ওই সবজি লাগালাম ধান লাগালাম এরকম আর কি